আমি কখনো আঁকার ক্লাস বা ওয়ার্কশপ নিইনি কিন্তু ছোটোবেলায় আমি আঁকা শিখতাম এইটুখানি আমার মনে আছে তো আমার অভিজ্ঞতা বলতে আমি এটাই আপনাদের বলতে চাই যে ছোটো থেকে আঁকা শিখতাম তারপরে আর আঁকা আমার শেখা হয়নি পড়াশোনার চাপে সেটা বন্ধ হয়ে যায় তো আঁকা শিখতে গিয়ে যখন আমি প্রথম শিখতে যাই তখন তো কিছুই পারতাম না কিন্তু যেই ম্যামের কাছে শিখতাম মানে যেই শিক্ষিকার কাছে শিখতাম তিনি খুব ভালো আঁকাতেন এবং আমার হাতে ধরে উনি ভালো করে আঁকিয়েছেন প্রথমে গোল করা তারপরে চৌকো করা এই সব জ্যামেতিক যেসব চিত্রও সেগুলো আঁকানো শিখিয়েছিলো তারপরে আস্তে আস্তে কী করে ফল আঁকতে হয় কী করে গাছ আঁকতে হয় কী করে মানুষ আঁকতে হয় সেটা শিখিয়েছিলেন তো আমার অভিজ্ঞতা বলতে সেটাই আছে যে আমার শিক্ষিকা আমাকে খুব হাতে ধরে যত্ন সহকারে শিখিয়েছিলেন এখন টুকটাক যাই আঁকতে পারি আমি তার জন্যই আঁকতে পারি তো এই ছোট্টো অভিজ্ঞতা আমার ওই ছোট্টোবেলাতে হয়েছিলো সেটাই আমি বলতে চাই এছাড়া আমি বড়ো হয়ে কোনো আঁকার ক্লাস বা ওয়ার্কশপ করিনি